আমি আমার মানে পার্টনারকে গোঁসাই বাজারে থাকি সেখানে একজন একটা বাড়িতে তার তিনতলাতে তারা থাকে ফ্যামিলিসহ সেখানে কিছু পাঠিয়ে দিন যেখানে কিছু প্রোডাক্ট আছে সেগুলো পাঠিয়ে দিন কিংবা তিনি কিছু মানে মিশো কিংবা এ হচ্ছে মিশোতে অর্ডার করেছিলেন তার দোতলায় তার থেকে গোসাই বাজার থেকে একটু পেরিয়ে যেতে গোপালপুরের রাস্তায় স্কুলের সামনে মাংস কাটার দোকান আছে সেখান থেকে যেতে হবে একটু অবস্থান খুঁজে আপনি কিছু তথ্য দিন যেখানে সাইকেল আছে সামনে একটা বড় বাড়ি আছে সে বাড়ি দিকে একটা দর্জি দোকান আছে বা ছাগল কাটে এরকম কিছু আছে তারপরে ভিতর দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তার উপর দিকে যেতে হবে গেলেই দেখতে পাওয়া যাবে কারণ সেখানে তিনি থাকেন তাছাড়া তার ল্যান্ডমার্ক অবস্থা পথনির্দেশ যা আপনার অবস্থান খুঁজে পায় পথনির্দেশের এ সামনে ছাগল কাটে তার ভিতর দিকে রাস্তা আছে ডাঙা আছে তার পাশ দিয়ে যেতে হবে এইটি হচ্ছে পথনির্দেশ